হ্যাঁ কে ও আচ্ছা কোথা থেকে বলছেন কে বলছেন আচ্ছা বলুন ফুলের তো দাদা বেশি না মানে ইয়ে ইয়েটা কোনটা নিবেন হ্যাঁ ওটা করে দেবো আপনি কত কী লাগবে আচ্ছা হয়ে যাবে সেটা নিয়ে কোনো ব্যাপার নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি ক কবে নিবেন আপনি আর কত লি নিবেন দশ কিলো দশ কিলো

হ্যাঁ একদম আপনি এসে আপনি এসে দশটা দোকান দেখে শুনেন শুনেন আপনি এসে দশটা দোকান ঘুরে আপনি আপনার দোকানে নিয়ে নিয়েন কোনো ব্যাপার না আপনি দেখে নিবেন অসুবিধা নেই ওগুলো নিয়ে আপনার কোনো ইয়ে করতে হবে না না না না হ্যাঁ হ্যাঁ আপনি জানেন এটি এটা এটা বিশ্বাস আছে তো এটা ব্যস বিশ্বাসের ওপরে সব এখন গোটা দুনিয়া চলে একদম একদম সঠিক জায়গায় ফোন করেছেন তো ব্যাপারটা হচ্ছে তো ব্যাপারটা হচ্ছে আপনার ডেলিভারি কখন লাগবে সকালে না রাতে লাগবে আচ্ছা আচ্ছা আচ্ছা হয়ে যাবে হয়ে যাবে কোনো ব্যাপার নয় কোনো ব্যাপার নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি এক দিন আগে বলে দিবেন বা ইয়ে করে দিবেন কোনো ব্যাপার না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার নেই